পশ্চিমবঙ্গের হেলথ কেয়ার প্রাইভেট হেলথ কেয়ারের মধ্যে আমাদের এখানে আছে সাধারণত অ্যাপোলো তারপরে রয়েছে নারায়ণা তারপরে আরও আছে বলতে গেলে সুশ্রুত এগুলি বিশেষত বড়ো বড়ো হেলথ প্রাইভেট হেলথ কেয়ার এইখানে গুণমান দিক থেকে এইগুলি প্রচন্ড আধুনিকত আধুনিক ব্যবস্থাপনা আছে এর মধ্যে সুপরিকল্পিত ব্যবস্থাপনা আছে এবং বিশ্বাসগত মানও প্রচুর কিন্তু খরচের দিক থেকে দেখতে গেলে প্রচুর ব্যয়বহুল এগুলি এগুলিতে সাধারণ মানুষরা বেশিদিন ধরে অসুস্থ মানুষকে রাখতে পারবে না কারণ এখানকার পরিকাঠামো অনুযায়ী এখানকার খরচা প্রচুর পরিমাণে হয় হয়ে থাকে সেই জন্য সাধারণ মানুষরা নানানরকম সমস্যার মধ্যে পড়ে এমন কি বাড়ি বিক্রি করে দিতে পর্যন্ত হয় সেই জন্যে প্রাইভেট হেলথ কেয়ারে বেশিরভাগ মানুষ যেতে চায় না